ভারতীয় শিল্পগুলির মধ্যে পাট শিল্প অদৃশ্য হয়ে যাচ্ছে বর্তমানকালে আমরা পাটের জিনিস সম্পর্কে খুবই অচিন অসচেতন থাকি আমরা যদি একটু অত্যাচারে অত্যাচারে থা থাকি আমাদের বর্তমানকালে যারা আসছে তারা হয়তো পাট সম্পর্কে কিছুই জানবে না আমরা ক্ষণিকের সময়ের মধ্যে থেকে দেখে যেতে পারছি যে পাটের তৈরি জিনিসগুলো খুবই দ্রুত অদৃশ্য হয়ে পড়েছে কারণ পাটচাষের পরিমাণ এটি মাতৃতুল্যভাবে সেবা যত্ন দিয়ে পাটচাষ করতে হয় কিন্তু এখনকার মানুষজনেরা খুবই ক খুবই কম সময়ে দ্রুত চাষ করার জন্য তা করতে পারছে না তাই তারা খুবই অধৈর্য্য হয়ে পরছে ফলে পাটচাষের পরিমাণও কম হয়ে যাচ্ছে তাই আমরা পাটশিল্প দেখতে পাচ্ছি না এবং সেটা অদৃশ্য হয়ে যাচ্ছে এটি সং এবং এটি সংরক্ষণের জন্য মাতৃতুল্যভবে এটিকে সেবা যত্ন করতে হবে সেবা যত্ন করে পাটচাষ করতে হবে এভাবেই এটি সংরক্ষণ করা যাবে